হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি বলছি কি যে কোথায় ঘুরতে গেলে ভালো হয় বলো তো পশ্চিমবঙ্গের মধ্যে

আচ্ছা কোথায় যেটা ভালো হয় সেটায় কোথায় বলুন তো কোথায় যাই যেটা ভালো সেটায় সেই জায়গাটায়

হ্যাঁ বলো আচ্ছা ওখানে গেলে গেলে কত খরচা পড়বে কী কী কী দেখা যাবে হ্যাঁ হ্যাঁ বলো

আর দেখা আর খরচা কত যে যাব যে তার খরচা পড়বে কত সেটাই

ও ঠিক আছে তাহলে তুমি ওই জায়গাটাই দেখো ওই জায়গাটায় যাব হ্যাঁ এটা কখন গেলে ভালো হয় বলো তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে রবিবারেতে রবিবারেতে যাব ঠিক আছে তাহলে এখন রাখছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে